নমস্কার হুম বলছি আমার আমি বলছিলাম আপনার নম্বরটা পেলাম আমি সেই জন্য আপনাকে ফোন করলাম আমার বাবা অসুস্থ ওনাকে দেখাশোনা করার জন্য একজন আয়া চাই ঠিক আছে এখন এখানে ধরুন আমরা তো বাড়িতে থাকি না আমার বাবাকে আমার কাজের জন্য আমাকে বাইরে গিয়ে থাকতে হয় সেই রাতে ঘরে ঢুকি সকালে বেরিয়ে যাই রাতে ঢুকি এখন আমার বয়স্ক বাবা তো অসুস্থ ওনাকে দেখাশুনো করতে হবে তার জন্য একজন বিশ্বস্ত আয়া চাই এবং আপনার কেমন কী স্যালারি কেমন কী দিতে হবে আমার ধরুন প্রায় দশ ঘন্টার মতো আমার এখানে থাকতে হবে হ্যাঁ এর জন্য আপনাকে আপনাকে কেমন কী দিতে হবে কত কী করলে আপনার সুবিধা হবে আপনি সেইভাবে বলতে পারেন নির্দ্ধিধায় হ্যাঁ এখানে নিজের বাবা বাবার মতো আপনাকে দেখাশুনো করতে হবে ঠিক আছে নিজের মতো করে নিজের বাবা মাকে আমরা যেমনভাবে এখন দেখুন আপনিও তো দেখুন সময় নষ্ট করে আসবেন সবার সময়ের মূল্য আছে আপনাকে মোটামুটি আমি দশ হাজার টাকা দেব মাসে দশ হাজার টাকা করে দেব আপনি দশ এখানে দশ ঘন্টা হ্যাঁ দশ দশ ঘন্টার মতো আপনি দশ ঘন্টার মতো আপনাকে এখানে থাকতে হবে ঠিক আছে এখানে আপনি খাওয়া দাওয়া এখান থেকে খাওয়া দাওয়া পাবেন ওনাকে পুরো দেখাশুনো ওনাকে মানে যখন যেটা দরকার সেটা আপনাকে নিজের মতো করে সেটা দেখভাল করতে হবে ওর ওষুধ খাওয়া থেকে শুরু করে ওষুধ খাওয়া থেকে শুরু করে ওনার যখন যেটা দরকার হয় সেটা আপনাকে করতে হবে আপনি কি ইচ্ছুক আছেন হ্যাঁ বলুন বাড়িতে বাড়িতে আপনি থাকবেন আর বাড়িতে ওই রান্নার মাসিমা আছেন উনি উনি উনি থাকবেন ঠিক আছে আপনার শুধু কাজ ওনাকে ওনার যখন যেটা দরকার হয় সেটা আপনাকে করতে হবে যেমন ধরুন হঠাৎ করে বাথরুম পেল ওনাকে আপনাকে বাথরুম নিয়ে যেতে হবে হ্যাঁ ওষুধ খাওয়ানো হঠাৎ করে কোনো কিছু অসুস্থ হয়ে গেল তখন আপনার ওষুধ খাওয়ানো এবং খুব ইমারজেন্সি হলে তখন আমাদেরকে ফোন করবেন আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তার দেখানোর দরকার হলে তখন ডাক্তারকে আমরা কল করবো ঠিক আছে মানে কাজটা বিশ্বাস সহকারে এবং নিজের মনে করে কাজটাকে করতে হবে আপনি তাহলে ইয়ে কবে থেকে আসতে পারবেন কাল থেকে আসতে পারবেন কালকে এক তারিখ হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাল থেকে আপনি আসুন কাল থেকে জয়েন করুন হ্যাঁ তারপরে সামনা সামনি ঠিক আছে তাহলে রাখছি হুম